বলছি আমি সমীরের মাস্টারমশাইয়ের বাড়ি থেকে বলছি ওনার স্ত্রী আমি আমিও একজন শিক্ষিকা আপনার ছেলে তো আমার কাছে পড়ে বলছি আমাদের টিউশানি থেকে আমরা একটা বাৎসরিক ট্যুরে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে হুম তাই আপনার বাচ্চাকেও পাঠানোর জন্য একটু বলছিলাম আমরা বাচ্চাদের সঙ্গে আলোচনা করেছিলাম কিন্তু বাচ্চাদেরকে বললে তো চলবে না যেহেতু বাড়িতে অভিভাবকদেরকে আগে জানানোটা দরকার সেইজন্য আমি প্রত্যেকটা বাচ্চার বাড়িতেই ফোন করে করে জানাচ্ছি আমরা এবছর বেড়াতে দীঘা বেড়াতে যাচ্ছি তাহলে আপনারা যদি যান তো খুব ভালো হয় আপনারা কি যাবেন আমরা দীঘা যাচ্ছি দীঘা যাওয়ার পথে ওখান থেকে আসার সময় আরও ওখানে সামনা সামনি যেসব মন্দিরগুলো আছে ওগুলোও একটু দেখাব বাচ্চাদেরকে তাছাড়াও পাশাপাশি যদি কিছু আরো কিছু থেকে থাকে সেগুলোও দেখিয়ে নিয়ে আসবো না গিয়ে থাকার কোনো ইয়ে নেই পরিকল্পনা নেই আমরা যাব সকালে বেরিয়ে যাব আর ফিরতে হয়তো ধরে নিন রাত দশটা এগারোটা বেজে যাবে কারণ আমরা তার আগের দিন সকালে নয় আমরা বেরিয়ে যাবো তার আগের দিনে রাত্রে বেরিয়ে যাব সারারাত গাড়িতে যাব গিয়ে সকালে ওখানে পৌঁছাব সারাদিন ওখানে থাকব আবার বিকেল ছটার সময় ওখান থেকে গাড়ি ছেড়ে দেওয়া হবে এবারে পৌঁছাতে আমার রাত দশটা বেজে যাবে

হ্যাঁ আমি পয়সাটার পরিমাণটাও আপনাকে বলে দিই যদিও আপনি জিজ্ঞাসা করেননি তাও আমার তো জানানোটা দরকার না এটা বাচ্চাদের কাছ থেকে আমরা নিচ্ছি পাঁচশো টাকা করে এবং যদি তাদের গার্জেন যায় গার্জেনদেরকে কিন্তু সাতশো টাকা দিতে হবে একেকজন গার্জেনের পিছু সাতশো টাকা দিতে হবে একজন বাচ্চার সঙ্গে দুজন ঘরের অভিভাবক যেতে পারে হুম ঠিক আছে কারণ এই এই পিকনিকে গেলে বাচ্চারাও খুবই আনন্দ পাবে প্রত্যেকেরই খুব আনন্দ হবে এবং অভিভাবকদের সঙ্গে একটা শিক্ষক শিক্ষিকাদেরও একটা মেলামেশা হবে সব কিছু নিয়ে একটা আলোচনা হবে ঠিক আছে ধন্যবাদ